হ্যালো হ্যাঁ কে বলছো ও হ্যাঁ হ্যাঁ বলো বলো ওই সাড়ে চারটে নাগাদ চলে এসো আচ্ছা ওয়াটার কালার শেখাবো তোমার কাছে সব আছে তো হ্যাঁ হ্যাঁ ওয়াটার কালার প্লেট তুলি সব নিয়ে তুমি চলে এসো

তুমি নিয়ে আসো না যেরকম আছে নিয়ে আসো তারপর দেখে আমি বলে দেবো কেরকম কী কিনতে হবে কীরম কী লাগবে আমি সব বলে দেবো হ্যাঁ হ্যাঁ কন তোমাদের কম্পিটিশনও আসছে ওটা ডেটটা ফাইনাল হলে আমি তোমাকে জানিয়ে দেবো আর জায়গাটাও জানিয়ে দেবো তার আগে তোমরা একটু প্র্যাকটিস করো ওটা ওয়াটার কালারের ওপরেই হবে তাই জন্য একটু মন দিয়ে প্র্যাকটিস করো টপিকটা ওরা ওখান থেকে জানিয়ে দেবে না এখনও ওরা জানায় নি না আমরা গেলে স্টুডেন্ট গেলে আঁকতে তখন ওরা বলে দেবে যে কী টপিকের ওপর তোমাদের আঁকতে হবে একটা এজের পর তো সব কিছু হাতের বাইরে চলে যায় না তখন হুম হুম হ্যাঁ দেরি করবে না কিন্তু কেন তোমাদের তোমাদেরকে একটু টাইম নিয়েই এগুলো করতে হবে আর একটু মন দিয়ে প্র্যাকটিস করতে হবে যাতে কম্পিটিশনে গিয়ে তোমরা হেরে না ফেরো হ্যাঁ ঠিক আছে